খেলা অনেকভাবেই শারীরিক ও মানসিক প্রভাব ফেলছে মানসিক প্রভাব ফেলার কারণ এটাই যে অনেক এখন খেলা বা ব্যায়াম বেরিয়ে গেছে যাদের মনস্থির করা যায় না তাদের এই খেলা খেলিয়ে মনস্থির করানো যায় এছাড়াও শারীরিক গঠন ও শারীরিক বৃদ্ধিতে খেলা খুবই উপকারী খেলতে যারা যায় তাদের শারীরিক গঠন সত্যিই খুব ভালো থাকে এটা আমি মনে করে থাকি তো যারা খেলাধুলো করো বা খেলাধুলোর সাথে নিয়মিত যোগাযোগ রেখেছে তাদের শরীর ও মানসিক দুটোই থাকে এই জন্য এখন খেলা কে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তো খেলাকে এতোটাই দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যে খেলার বিভিন্ন রকমের ভ্যারাইটিস বা ধরণ তৈরি হয়েছে পৃথিবীর কোনায় কোনায় নানারকমের খেলা এখন চালু হয়ে গিয়েছে